আমি এই এলাকায় যেসব মাছ ধরি তার মধ্যে অন্যতম হলো কই মাছ মাগুর মাছ শিঙি মাছ রুই কাতলা মৃগেল পুঁটি তেলাপিয়া অনুপিয়া এইসব মাছগুলো ধরি তাছাড়া আরও অনেক রকমের মাছ যেগুলো সব কাঁকড়া তারপরে চিংড়ি এগুলো তো পাওয়াই যায় আর সবচেয়ে বেশি ধরি আমি যে মাছটা হচ্ছে সেটা হচ্ছে কই মাছ আমি প্রতি বছরই কই মাছের সিজেন যখন হয় তখন আমি অনেক করেই কই মাছ ধরি সেগুলো কিছু কিছু আমার পুকুরে ছেড়ে রাখি কিছু কিছু বিক্রি করি কিছু কিছু নিজের প্রয়োজন মতো খাইও তাছাড়া এই মাছগুলি খুবই দামি একটা মাছ এই মাছগুলোর দাম বলা যায় একটা ভালো এবং বড়ো সাইজের কই মাছ যদি আমরা কিনতে যাই বা বিক্রি করি সেক্ষেত্রে পাঁচশো টাকা কেজি তো পাওয়াই যাবে এই মাছগুলোর যথেষ্ট চাহিদা রয়েছে সেই কারণে এই মাছগুলোর দাম কোনও সময়ই খুব একটা পড়ে যায় না এগুলো দাম এরকম বজায় থাকে এবং এই মাছটার বাজারে অন্যরকম ভ্যারাইটিও পাওয়া যায় যেগুলো বিদেশি ভ্যারাইটি বলা হয় তো সেগুলো তুলনামূলক চাহিদা কম থাকে দেশি যে কই যেগুলো আমরা ধরি সেগুলোরই চাহিদা সবচেয়ে বেশি বাজারে এবং এগুলোই অনেক বেশি টেস্টি